দৌড় ঝাঁপ লং জাম্প হাই জাম্প এরকম জাতীয় প্রতিযোগিতায় অংশ করে করতাম ছোটবেলা থেকে স্কুলে নানারকম অনুষ্ঠান সেগুলো খেলায় অংশগ্রহণ করতাম কিছু কিছু ক্ষেত্রে পুরস্কার পেতাম কিছু কিছুতে পুরস্কার পেতাম না সবসময় পুরো হয় না না এইরকম একবার দৌড় প্রতিযোগিতায় গিয়ে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে উঁচু খোলা জায়গায় মাটিতে পা পড়ে গিয়ে গোড়ালিটা মচকে যায় যাওয়ার পর আমি তখন সবার প্রথমে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়ি তারপর কিছুক্ষণ পরে এতটা পায়ে যন্ত্রণা হচ্ছিল তখন ওই মাটিতে শুয়ে পড়ি যাওয়ার পরে সবাই দড়ি চাপা করতে আসার পরে সবাইকে আমাকে ধরাধরি করে মাঠে থেকে বাইরে নিয়ে আসে ওখানে যারা ছিল ছিল তারা অন্য অন্য জল টল দেয় দেওয়ার পরে যন্ত্রণা থাম কমেনি তখন আমাকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ডাক্তাররা বলে নিয়ে গিয়ে আবার চিরে গিয়েছে পায়ে পা জন্যে প্লাস্টার করে দেয় এবং প্রায় ছ মাস এক বছর বিছানা শয্যা হয়ে ছিলাম তার পরে আস্তে আস্তে আমি সেটা কাটিয়ে উঠি এখন আস্তে আস্তে আমি হাঁটাচলা করতে পারি কিছু কিছু ক্ষেত্রে বর্ষার সময় একটা লাঠি নিয়ে হাঁটি তা নিজের বা নিজের কাজ নিজে সব করে নিতে পারি